আমি অনলাইন থেকে একটা কুর্তি কিনেছিলাম তো সেখানে কুর্তিটা আমি দেখেই অর্ডার দিয়েছিলাম এবং সমস্ত কিছুই রিজেনেবেল প্রাইসেই ছিল কুর্তিটা এবং কুর্তিটার ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি এই কুর্তিটিকে অর্ডার দিয়েছিলাম এবং অর্ডারের ওইটা এতই ভালো যে চার দিনে চার দিনও কম মানে দুদিনের মধ্যেই কুর্তিটি ডেলিভারি দিয়ে গেছে এবং আমি কুর্তিটিকে খোলার সময় একটি ভিডিও করে নিয়েছিলাম এবং কুর্তিটি দেখতে এত সুন্দর এসেছে এবং কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর আমার কুর্তির কাপড়ের কোয়ালিটি এতই ভালো এবং খুব সফ্ট ছিল কুর্তিটা আমার তো খুবই পছন্দ হয়েছে এবং কুর্তির যে ফিটিংসটা আমিও পরেও দেখেছিলাম এত সুন্দর ফিট হয়েছে এবং দেখতে খুবই সুন্দর এবং কুর্তির যেই ডিজাইনটা সেটা অসাধারণ সুন্দর আমি আগেও অনলাইন থেকে কুর্তি কিনেছিলাম কিন্তু এত সুন্দর কুর্তি আসে নি এবং দোকানেও দেখে এসছি ওই একই কুর্তি সেখানেও খুব দাম ছিল কুর্তিটির তো আমি অনলাইন থেকেই কুর্তিটি অর্ডার দিয়ে নিয়েছি কিন্তু এত সুন্দর এত ভালো কুর্তি যে কোয়ালিটিটা এসেছে আমার তো খুবই ভালো লেগেছে কুর্তির ডিজাইনটাও খুবই সুন্দর এবং হচ্ছে কুর্তির যে কাজটা কাজটা তো অসম্ভব সুন্দর কুর্তির কাজটা ছিল ফেবরিকের কাজ করা এবং ফেবরিকগুলোও খুব খুব সুন্দরভাবে কা কুর্তির মধ্যে দিয়েছে এবং কুর্তির তো কোয়ালিটি খুবই সুন্দর এসছে এবং আমি যার কাছ থেকে অর্ডার দিয়েছি তাকেও খুব ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা কুর্তি আমাকে পার্সেল করানোর জন্য পার্সেল দেওয়ার জন্য এবং ডেলিভারি টাইমিংও খুব ভালো দেড় দুদিনের মধ্যে দিয়ে দিয়েছে অনেক সময় তো ডেলিভারি পাঁচ ছ দিন পর আসে তো এই এই কুর্তির যিনি দিদি দিয়েছেন তিনি তো খুব সুন্দর এবং কত তাড়াতাড়ির মধ্যে এই কুর্তিটা দিয়েছেন এবং কুর্তির কথা কি বলবো কুর্তির কোয়ালিটিও ভীষণ সফ্ট এবং কাপড়টাও ছিল কটনের ওপরে আর ফেবরিকের কাজগুলো খুব সুন্দরভাবে দেওয়া ছিল আমার তো কুর্তিটি পেয়ে খুবই ভালো লেগেছে তো আমি খুবই স্যাটিওসফায়েড এই কুর্তিটিকে পেয়ে